ঝাড়গ্রাম জেলার প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে হলো গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট কলেজ এমন কি নতুন একটা যে ইউনিভার্সিটি হয়েছে সেটা হলো ঝাড়গ্রাম ইউনিভার্সিটি এখানকার প্রধান এছাড়াও এখানে প্রত্যেক স্কুল প্রাইভেট স্কুল এবং সরকারি স্কুল রয়েছে তো সেইদিক থেকে দেখলে প্রাইভেট স্কুলের সংখ্যাই বেশি এখানকার মানুষজন বেশিরভাগ স্কুলে প্রাইভেট স্কুলেই গভর্নমেন্ট স্কুলেই পড়াশুনা করে এবং গভর্নমেন্ট স্কুলে পড়াশুনা করে আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এখানে বিভিন্ন ধরণের কোর্স রয়েছে আই টি আই কলেজ রয়েছে পলিটেকনিক কলেজ রয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে স্কুল রয়েছে ইউনিভার্সিটি রয়েছে ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরণের কোর্স করানো হয় এখানে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কোর্স রয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে রয়েছে ঝাড়গ্রাম কলেজ রাজ কলেজ যেটাকে সবাই জানে রাজ কলেজ নামে এছাড়াও যে সাঁকড়ায় রয়েছে সাঁকড়া স্মৃতি মহাবিদ্যালয় গোপী কলেজ যেটাকে সবাই জানে সুবর্ণরেখা কলেজ নামে সবাই পরিচিত হয়ে রয়েছে